আমি বাংলা উপভাষা সম্পর্কে কিছু জানি এবং এ বিষয়ে আমার কাছে একটি প্রশ্নও এসেছে প্রশ্নটি হচ্ছে এই যে আপনি কি কখনও বাংলা ভাষার কোনো আঞ্চলিক উপভাষা শিখেছেন বা ব্যবহার করেছেন আপনি কি বাংলা উপভাষা সম্পর্কে আমাদের আরও কিছু বলতে পারবেন হ্যাঁ আমি বাংলা উপভাষা সম্পর্কে আরও কিছু বলতে পারবো আমি যেহেতু শহরে থাকি সেজন্যে গ্রামের বাড়িতে আমাকে মাঝে মাঝে যেতে হয় এবং গ্রামের আশেপাশের প্রতিবেশীদের সাথে আমাকে কথা বলতে হয় আমার গ্রামের ভাষা একটু অন্য রকম শহরের থেকে একটু পার্থক্য আছে এবং তাদের সাথে কথা বলতে গেলে আমাকে তাদের মতো করেই কথা বলতে হয় তাদের মতো করে কথা বলার জন্যে সেই ভাষাটা আমাকে আমার বাড়ির লোকেদের কাছ থেকে শিখতে হয় এবং তাদের কাছ থেকে সেই বিষয়ে শুনে নিতে হয়